আগেকার দিনে গ্রামাঞ্চলে তরুণ প্রজন্মদের জীবন সঙ্গী পেতে কোনো অসুবিধা হতো না কারণ তারা গ্রামেই থাকতো এবং সেখানেই তাদের বিবাহ হয়ে যেতো কিন্তু বর্তমান দিনে গ্রামের তরুণ প্রজন্মদের বিবাহের ক্ষেত্রেই বা জীবন সঙ্গীর ক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এর প্রধান কারণ হিসাবে বলা যায় বর্তমানে তরুণ প্রজন্মরা শহর অভিমুখ হয়ে যাচ্ছে এরা শহরের দিকেই বসতি স্থাপন করতে চাইছে কারণ শহরের বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে যেমন স্কুল কলেজ বড়ো বড়ো হসপিটাল তাছাড়া বিভিন্ন মেডিকেল কলেজ এবং অন্যান্য কাজকর্মের ক্ষেত্রেও শহরের দিকেই তারা ছুটে চলেছে কারণ শহরে অনেক কলকারখানা রয়েছে সেখানে কাজ কর কাজ পেতে কোনো অসুবিধা হয় না কিন্তু গ্রামাঞ্চলে এই সব সুবিধাগুলো নেই গ্রামাঞ্চলে কোনো বড়ো স্কুল নেই কলেজ নেই তাছাড়া হাসপাতাল নেই কাজের সেরকম সুযোগই নেই সেই জন্যই বর্তমান তরুণ প্রজন্মরা শহরের দিকেই চলে যাচ্ছে এবং সেখানেই বসতি স্থাপন করে থাকতে চাইছে এবং এই ক্ষেত্রে দেখতে গেলে বিভিন্ন সম অসুবিধার সম্মুখীন হচ্ছে গ্রামাঞ্চলের মানুষজন তাদের গ্রামাঞ্চলের বসতি কম হয়ে যাচ্ছে এবং তারা বিবাহের উপযুক্ত অর্থাৎ জীবন সঙ্গী পেতে খুবই অসুবিধা হচ্ছে